হ্যালো ভালো আছি তুমি ভালো আছো দোকানে নেবে না অনলাইনে দেখবে বলো তো

আমাকে ওরা অনেক দিন ধরে বলছিলো আমি আর অতোটা গ্রাহ্য করি নি কিন্তু এবারে নিতেই হবে দেখছি যা অবস্থা তাহলে আমি আপাতত অনলাইনে তুমি দেখো না তুমি অনলাইনে দেখো আমি বরঞ্চ দোকানে গিয়ে দেখি দিয়ে দুটো দাম মধ্যে যেটাতে সুবিধে হয় সেটাতেই নেবো ওতেই সব রকম কাজ হবে হ্যাঁ সুবিধেই হবে ওটা হ্যাঁ ওরকমই দেখলে হয় তো ভালো এখন হ্যাঁ টেবিলের কোনো দরকার নেই দেয়ালেই তো না ওখানে হুম হুম ওখানেই নিতে হবে মধ্যে দামের মধ্যেই নিয়ে নিতে রাখলে ড্রয়িংরুমে একদম

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই দুটো ব্র্যান্ডই খুব ভালো বলবো সন্ধেবেলা তোমাকে